আমি এক বছর আগে একটি অজন্তা কম্পানির জুতো কিনেছিলাম সেই জুতোটা আমি কিনেছিলাম একটু খাদিমস বলে একটি বড়ো দোকান থেকে এবং সেই জুতিটি জুতোটা পরে আমি এক বছর ব্যবহার করেছি জুতিটি জুতাটি আমার কাছে খুব ভালো ও সুন্দর মনে হয়েছে এবং জুতোটা খুব নরম যার জন্য আমি আমার পায়ে চাপ পড়ে না আমি এই জুতোটা পরে বিভিন্ন জায়গায় যাই যেমন বিয়ে বাড়ি স্কুল কলেজ সমস্ত জায়গায় যাই এবং এই জুতাটা আমাকে খুব মানিয়েওছে এবং এই জুতাটা আমার বন্ধুরাও আমাকে খুব ভালো লাগে বলে এবং এই জুতোটা পরে আমি সর্বত্র যেতে পারি এই জুতাটা এখনো পর্যন্ত কিছু হয় নি ছেঁড়াও হয়নি কিছুই হয়নি ঠিক আ জুতোটা খুবই ভালো